আমার আমি নিজে তো গান গাইতে পারি না তবে গান আমার খুব ভালো লাগে গান শুনতেও খুব ভালো লাগে আর গুনগুন করে গান গাইতে এমনিই ভালো লাগে কিন্তু গান গাইতে আমি পারি না যারা গান গায় তাদেরকেও আমার খুব ভালো লাগে আমার এমনি ওই যে তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে গানটা শুনতে খুব ভালো লাগে আর ওর স্মৃতিগুলোও খুব ভালো লাগে তাছাড়া দুর্গাপুজোর সময় যে গানগুলো হয় না সব গানই আমার খুব ভালো লাগে দুর্গাপুজোর বেশিরভাগ হচ্ছে ওই দুর্গা এলো তার পরে হচ্ছে গিয়ে সেই আর একটা কী গান আছে না ওই ঢাকের তালে এই সব গানগুলো আমার বেশ ভালো লাগে আর বিসর্জনের সময় তো এইসব গান প্রচুর বাজে বিসর্জনের গানটাও শুনতে আমার খুব ভালো লাগে তাছাড়া সেই ইমন চক্রবর্তীর তুমি যাকে ভালোবাসো এই গানগুলো বেশ বাস্তবতা আছে আমার শুনতে খুব ভালো লাগে আর সেই জন্য আমি সারাদিন গানই শুনি গা গান চালিয়ে দিয়ে আমি আমার বাড়ির কাজ করি মেয়ের পড়াই পড়াই খুব একটা গান চালাই না কিন্তু খাওয়ানোর সময়টা চালাই দা আমার এইগুলো খুব ভালো লাগে গান শুনতে শুনতে কাজ করার একটা এনার্জিও পাওয়া যায় সেই জন্য গান আমি সারাদিনই শুনি